নদীয়া জেলার প্রধান পরিবহন বিকল্পগুলি যেমন হচ্ছে রেলপথ রয়েছে রেলপথটাই বেশি করে এবং রেলপথ ছাড়াও বিভিন্ন ধরনের বাসের মধ্যে দিয়ে যাতায়াত ব্যবস্থা রয়েছে যেই যেই বাসের মধ্যে দিয়ে রেলের মধ্যে যাতায়াত ব্যবস্থা করবার ফলে মানুষদের সেরকম পথ চলতে অসুবিধা হয় না পথচলতি সাধারণ মানুষেরা খুব ভালোভাবে যাতায়াত করতে পারে এবং সেই যাতায়াত ব্যবস্থা যথেষ্ট সাশ্রয়ী যেমন বাসে সেরকম খুব একটা বেশি টিকিট খরচা নেই এবং ট্রেনেও খুব একটা বেশি টিকিট খরচা নেই এর ফলে সাধারণ মধ্যবিত্ত যে সমস্ত মানুষেরা রয়েছে সে সমস্ত মানুষদের পথ চলতে কোনওরকম কোনও অসুবিধে হয় না তাছাড়া এ ধরনের ক্ষেত্রে কিছুটা সমস্যায়ও আমাদের জর্জরিত যেমন বাসের সংখ্যা যেমন অসুবিধা হয় না তেমন বাসের সংখ্যা কিছুটাও কম এবং ট্রেনের সংখ্যাও কিছুটা কম হয়তো যাওয়ার সময় সেরকম বাসের কোনও সমস্যা হয় না কিন্তু আসবার সময় বাসের অনেকটা সমস্যা হয় এবং যারা স্কুল কলেজ এগুলো তো অনেকে অনেক ছেলে মেয়েরা বাসের মধ্যে দিয়ে যাতায়াত করে এর ফলে তাদের মানে যেমন স্কুল কলেজ যেতে গেলেও সেরকম কোনও অসুবিধা না হয় কিন্তু ফিরতে হয়তো সন্ধে হয়ে গেলে সেরকম ট্রেন বাস মানুষ সেরকম পাচ্ছে না সেই ক্ষেত্রে একটু অসুবিধা এর ফলে একটা কথাই ট্রেন বা বাস যদি বাড়ানো যায় তাহলে সেটা খুব সুবিধে হবে এধরনের রেলওয়ে স্টেশনগুলো যদি খুব একটা খুব বাড়ানো যায় তাহলে সুবিধে হবে তো রেল ব্যবস্থা আরও বেশি করে উন্নত করবার আমার মনে হয় দরকার আছে তাছাড়া যে সমস্ত বাস পরিবহন ব্যবস্থা সেটাও দরকার আছে কী তাছাড়া যে সমস্ত ভাড়াগুলো নেয় সেই সমস্ত ভাড়াগুলো আর একটু যদি কিছুটা কমানো যায় কমিয়ে যদি করা যায় তাহলে সেটা অনেকটা সুবিধা হয় তাই যেমন সুবিধেও রয়েছে তেমন কিছুটা অসুবিধেও পড়তে হয় মানুষকে অসুবিধের সম্মুখীন হতে হয় মানুষকে